দেখুন মাছ ধরাকে পেশা হিসেবে ব্যবহার করতে গেলে বা পেশা হিসেবে গ্রহণ করতে গেলে সরকারি তো অনেক সহয়তারই প্রয়োজন কিন্তু তেমনটা হবে বলেও মনে হয় না কারণ আমরা সীমান্তবর্তী এলাকায় বাস করি সেখানে পেশা হিসেবে যদি মাছ ধরাকে ব্যবহার করতে চাই তাহলে আমাদের পাশ্ববর্তী নদীতেই মাছটা ধরতে হবে কিন্তু সেখানে তো সীমান্তবর্তী হওয়ার কারণে অনেকগুলো সমস্যা থেকে যায় মাছ ধরার বিভিন্ন আধুনিক কি জলযান বা এই স্টিমার টাইপের সেগুলো বা টলার টাইপের এগুলো তো এখানে পারমিশন হবে না ওই জন্য সরকারের সে থেকে তেমন কোনো সাহায্য বা সহয়তা পাওয়া যাবে বলে তো মনে হয় না